হ্যালো কে হ্যাঁ কে বলছেন বলুন হ্যাঁ এটা সবজি দোকান বলুন হ্যাঁ এখানে সব রকম সবজিই পাওয়া যাবে বলুন আপনার কী সবজি লাগবে কাঁচকলা পাবেন তারপরে হচ্ছে আরও অনেক কিছুই তো থাকে এবার সবজি মানে তো সবই প্রায় ভিটামিন ধরুন গাজর তারপরে সমস্ত সবজিই তো ভালো সব সবজি খাওয়া অবশ্যই ভালো সমস্ত সবজিতেই ভিটামিন রয়েছে

হ্যাঁ এগুলো সবই পাওয়া যাবে আপনার যা লাগবে সবই পাওয়া যাবে এখানে হ্যাঁ সব রকম সবজিই পাওয়া যায় এখানে আচ্ছা আচ্ছা না ভিটামিন জাতীয় সমস্ত সবজিই পাবেন এখানে আপনি কবে আসতে চান বলুন আচ্ছা তো হচ্ছে আপনি সবজিটা একদিনের জন্য নিয়ে যাবেন না কি সারা সপ্তাহের জন্য নিয়ে চলে যাবেন একবারে আচ্ছা হ্যাঁ সেরকম করলেও অসুবিধা নেই সবজি দু তিনদিন তো ভালো থাকবে যদি ফ্রিজে রাখতে পারেন অবশ্যই সারা সপ্তাহ ভালো থাকবে কোনো সমস্যা হবে না তাহলে কখন আসবেন বলুন কালকে সকালের দিকে আমার সকালে সকালে বলতে আমার দোকানটা খুলতে কালকে একটু লেট হবে আটটার পরে খুলব দোকানটা কালকে দোকানটা বাস স্ট্যান্ডের কাছেই একদম মেন রাস্তার ধারেই এলেই দেখতে পাবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ আপনি আপনি ফোন করবেন না সমস্যা নেই ফোন করবেন সব সবজি টাটকা পাবেন প্রত্যেকদিনের সবজি প্রত্যেকদিন আমরা বিক্রি করি কোনো রকম বাসি সবজি পাবেন না এবং কোয়ালিটিও অবশ্যই ভালো হবে হ্যাঁ সব রকম সবজি পাবেন টাটকা একদম কোনো সমস্যা হবে না নিশ্চিন্তে থাকতে পারেন আপনি তাহলে কালকের দিকে আসুন হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি নটার সময় কালকে আসবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই ফোন করবেন এসে ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে